গ্রামাঞ্চলে সাপের উপদ্রব আছে এবং গ্রামাঞ্চলে গ্রামের মানুষকে সাপে মাঝে মধ্যেই কামড়ায় সাপে কামড়ালে যে জায়গাটায় কামড়েছে সেই জায়গাটার উপরে যদি বাঁধন দেওয়া যায় তাহলে আমরা বাঁধন দিয়ে দিই এবং যত তাড়াতাড়ি সম্ভব তাকে চিকিৎসাকেন্দ্রে অর্থাৎ সরকারি হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করি কারণ আমরা জানি যে সাপের বিষের যে ইঞ্জেকশন পাওয়া যায় সেটা দুটো ধরনের হয় একটা হচ্ছে ফণাধারী সাপ আর একটা হচ্ছে ফণাবিহীন সাপ অর্থাৎ কোন সাপে কামড়েছে সেটা ফণাধারী না ফণাবিহীন এটা যদি আমরা হাসপাতালে গিয়ে চিকিৎসককে বলতে পারি তাহলে ওই সাপে কামড়ানো মানুষটির চিকিৎসার ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হয় এবং খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে তাই সাপে কাউকে কামড়ালে যে জায়গাটায় কামড়েছে তার উপরটায় যদি উপরের দিকে বেঁধে দেওয়া সম্ভব হয় তাহলে উপরের দিকে একটু বেঁধে দিয়ে বাড়িতে স্পিরিট থাকলে স্পিরিট দিয়ে ধুয়ে সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসাকেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করাটাই শ্রেয়